আমার জীবনে সবচেয়ে দামি জিনিস হলো যেটা সেটা হলো একটাই জিনিস সেটা হলো গাড়ি ছোটোবেলা থেকে আমি অনেক দিন ধরে হিসাব করেছিলাম যে একটা গাড়ি নেবো তো সেটা এখন ছোটোবেলাতে হয়ে উঠে নাই তখন আমি যখন টেনে পড়ি তারপরেও গাড়ি পাই না যখন ইলেভেনে পড়ি তখন গাড়ি কেনার একটা ডিশিশান হলো বাবা মাও বলল কিনে দেবো এবং যখন গাড়িটা কেনার কথা হয় ঠিক আমি গাড়ি কিনতে গেলে শুক্রবারের দিন করে এবং আমার শখ ছিল বড়ো গাড়ি বুলেট ফুলেট বুলেট বা আরো দামি যতো যতো গাড়ি হয় সেরকম গাড়ি কেনার শখ ছিলো কিন্তু ঘরে টাকা অত ছিল না আমি রোজগার অত ভালো করতাম না ওই লেগে একটা ছোটো গাড়ি নিলাম এবং গাড়ি যখন নিতে যাই শুক্রবারের দিনে তখন এবং অত্ত টাকা নেই বলে আমরা লোনে গাড়িটা ইএমআইয়ে গাড়ি কিনলাম বা লোনে যেটা বলে লোনে দুজনে গাড়িটা কিনতে যখন যাই তখন তারা বলে ব্যাংকের বই আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো যাবতীয় মানে ডকুমেন্টস হয় সেগুলো সব জমা নিলো মানে পাস বই নিলো পাস বই চে একটা চেক নিলো অনেক কিছুই নিলো তারপরে যখন ঠিক বাজে বিকাল পাঁচটা তখন দেখি গাড়িটা তারা ধুয়ে মুছে রেডি করে আমাকে হাতে চাবি তুলে দেয় এবং যখন গাড়িটা নিয়ে যখন বেরোই সেই সময়টা খুব দামি ভালো লাগে আমাকে সেইটাই হিসাবে আমার সবচেয়ে দামি এবং যখন গাড়ি নিয়ে যখন বাড়ি আসি যখন ওভার ব্রিজ পার করি বা আস্তে আস্তে যখন আসি সেই সময়টা আমাকে খুব ভালো লেগেছিলো সেইটাই হলো আমার দাস সব থেকে বেশি দামি জিনিস হলো গাড়ি গাড়ি ছাড়া আমি এক পাও চলতে পারি না গাড়ি হলো আমার শখ ঠিক আছে আপ আমার জীবনের সব থেকে দামি হোক বা বেশি হোক বা সব কিচু যেটা হবে সেটা একমাত্র হলো গাড়ি আদার্স কিচ্ছু না